আমি আমার অফিসে বসার জন্য একটি রিভলভিং চেয়ার কিনেছিলাম সেটা এত ভালো রিভলভিং চেয়ারটা যে এত আরাম বসে সেখানে এবং বসার জায়গাটা এতটাই গদি বা ঠেস দেওয়ার জায়গাটা এতটাই গদি মানে খুব মানে আরাম অনুভব হয় এবং যখন ক্লান্ত হয়ে পড়ি সেখানে এসে বসলে যেন দু হাত প্রসারিত করে বসলে মানে এতটাই যে আরাম বোধ হয় ক্লান্তি যেন কোনো দিকেই চলে যায় আমার এবং চেয়ারটি পুশ ব্যাক হওয়ার ফলে পুরোটাই যেমন পুশ ব্যাক চেয়ার যেমন পুরো একদম পিছন দিকে হেলান দিয়ে দেয় হেলান চেয়ারের মতো সেরকম হয়ে যায় মানে অর্ধেকটা শোয়ার মতো যেন হয়ে যায় তো তার ফলে এতটাই ভালো আমি ভাবতে পারি নি যে এতটা ভালো হবে কিন্তু দোকানদার বলেছিলো যে যে স্যার এটা নিয়ে যান ভালো হবে কিন্তু আমি অতোটাও এক্সপেক্ট করি নি যতটা আমি এখন ব্যবহার করার পরে বুঝতে পারছি তার ফলে কি আমি পরবর্তীতে ভাবছি আরও দু তিনটে চেয়ার আমি কিনবো আমার বাড়ির জন্য কেননা আমি ধরুন সারাদিন অফিস করে বাড়ি যাই তার ফলে কি সেখানে ক্লান্ত হয়ে পড়ি এবং ক্লান্তির পরে যখন একটু বসতে পারবো আমি সেখানে এবং একটু শোয়ার মতোও শুতে পারবো হেলান দিয়ে তাহলে খুব আরাম বোধ হবে মানে সারাদিন খাটাখাটনির পরে অফিস করার পরে হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে যে ক্লান্তি বোধটা করি সেখানে গিয়ে যদি একটু বসি ফ্যানের তলাতে তাহলে খুব আরাম বোধ করবো তার ফলে কি আমি আরও দু তিনটে এই চেয়ার কিনতে চাই